সাহিত্যিক চরিত্র বলতে হ্যাঁ আমার প্রিয় সাহিত্যিক চরিত্র হলো শার্লক হোম্স স্যার অত্থা আর্থার কোন্যান ডয়েলের তৈরি একটি বিখ্যাত গোয়েন্দা চরিত্র হোম্সের বুদ্ধিমত্তা পর্যবেক্ষণের ক্ষমতা এবং সমস্যা সমাধানের দক্ষতা আমাদের মুগ্ধ করেছে তিনি প্রায়শই এমন কি সবচেয়ে জটিল রহস্যগুলোকেও সহজেই সমাধান করেছে যা আমরা যা তাড়াতাড়ি বুঝতে পেরেছি যা থেকে আমরা শিখেছি যে সমস্যা সমাধানের ক্ষেত্রে মনোযোগ এবং ধৈর্য অত্যন্তই গুরুত্বপূর্ণ একটি মজার ঘটনা হলো দা সেলিব্রিটি ক্রাইম কাহিনিতে হোম্স এবং রহস্যের সমাধান করতে গিয়ে সমাধানে সাধারণ মানুষের অদ্ভূত সব অভ্যাস সাথে তৈরি হয়েছিল একবার একটি ক্যাসিনো থেকে একটি কার্ড গায়েব হয়ে যায় এবং হোম্স তার অনুসন্ধানের মাধ্যমে আবিষ্কার করেন যে এটি আসলে একটি ইচ্ছাকৃত পরিকল্পনা সে তিনি এই পরিকল্পনাটাকে মানে সফল করেছেন ক্যাসিনো মালিকের মুনাফা বাড়ানোর জন্য এমন ঘটনা তার বৈশিষ্ট্য এবং বুদ্ধিমত্তার প্রতি শ্রদ্ধা বাড়িয়ে তোলে এবং এটি দেখায় যে জীবনকে অনেকাংশে কৌতূহল ও সৃজনশীলতার মাধ্যমে বোঝা যেতে পারে